অসম হ্যাঁ এক মাস পরে

এখন এ এখন স্প্রে দেবেন কতো দিন চালাবেন চারা গাছটা কতো দিন হয়েছে ও তবে ইউরিয়া দেবেন তবে জল টল ঠিকঠাক দেবেন কী গাছ কী গাছ ও সার টার দেবেন জল দেবেন ভালো করে পোকা এস পোকা মারার স্প্রে আছে আমার কাছে যখন যা লাগবে তখন তাই নিয়ে যাবে ও ফসফেট

হ্যাঁ ফসফেট দেবে ওই সে সুফলা দিতে পারেন ভালো গাছ আসলে